আমি এ এলাকায় যে মাছগুলি ধরেছি সেগুলো হচ্ছে রুই মাছ কাতলা মাছ মিরিং মাছ হচ্ছে বাটা পোনা তারপর হচ্ছে মাগুর কৈ এইসব ধরনের মাছগুলি আমি ধরেছি বেশি ধরে থাকি এই মাছগুলি মাছগুলির দাম সাধারণত রুই মাছ দুশো টাকা কেজি কাতলা মাছ আড়াইশো টাকা কেজি বাটা পোনা একশো ষাট টাকা কেজি এরকম ধরনের দাম হয়ে থাকে